হ্যালো ডাক্তারবাবু আমি কাপুসি দাস বলছি বলছি আমার না ক দিন ভোর শরীরটা খুবই খারাপ শুয়ে আছি উঠতে পারছি না জ্বর জ্বর ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না না করতে পারি নি কারণ শরীরটা খুবই খারাপ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো খুবই অসুস্থ আমি উঠতে পাচ্ছি না প্রচণ্ড জ্বর আপনি কি আসতে পারবেন বাড়িতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলছি আপনি একটু বিকেলের দিকে পাঠান কারণ এখন শরীরটা ঠিক ভালো নেই আমি হয়তো কিছু খাওয়া দাওয়া করি নি তো খাওয়া দাওয়া করি শরীরটা একটু ঠিক হোক তারপরে রক্তটা দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না বাড়িতে কেউ নেই ঠিক আছে

আচ্ছা আমি কাউকে বলছি জল জমে থাকলে এ করতে ডেঙ্গুর মশা জমছে তাই তো ওই জন্যই ডেঙ্গু হয়ে আচ্ছা ঠিক আছে রাখছি